আমার রাজ্য আসে পাশে শহরগুলি দ্বারা আমাদের স্থান প্রভাবিত হয় কারণ আমাদের গ্রামে যেগুলো পাওয়া যায় না সেগুলো আমাদের শহর থেকে অনেক সময়ই পাওয়া যায় তাই আমাদের গ্রাম প্রভাবিত শহর থেকে অনেক কিছু জিনিসই পাওয়া যায় যেগুলো আমাদের গ্রামের মধ্যে পাওয়া যায় না এমন জিনিস আছে যা আগে শুধু শহরেই পাওয়া যেতো কিন্তু এখন সেগুলো গ্রামে পাওয়া যায় সেরকম হচ্ছে মিক্সার তারপর ওয়াশিং মেশিন ফ্রিজ আগে যেমন শুধু শহরে পাওয়া যেতো কিন্তু এখন প্রায়ই গ্রাম গঞ্জে অনেক অনেক মানুষেরই বাড়িতে পাওয়া যায় আগে যেমন গ্রামে উনুন ধরিয়ে রান্না করা হতো এখন কিন্তু শহরের মত গ্রামেও গ্যাসে রান্না করা হয় গ্রামের লোকেরা শহরের দিকে প্রায় চলে আসে তার কারণ হল গ্রামে সেরকম কোনো সুযোগ সুবিধা থাকে না পড়াশোনার ব্যাপারে কাজের সূত্রে হয়তো অনেকে বাইরে শহরে থাকতে যায় আবার নিজের প্রশিক্ষণ যাতে উন্নয়ন হয় সেই জন্যও কিন্তু বাইরে অনেকে শহরে চলে যায়